হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিকই করেছেন দাদা বলুন হ্যাঁ আমাদের অজন্তা আছে বাটা আছে এরকমভাবে বিভিন্ন রকমের জুতো পাওয়া যাবে দোকানে আপনি দোকানে আসুন দেখে যান না কোনটা পছন্দ হবে সেটা দেখে গেলেই একটু ভালো হয় পরিবারের সবার লাগবে তো না আপনারই লাগবে জুতো ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি নিজে এসে দেখতে পারেন বা আমাদের দোকানে আরও অন্যান্য লোক আছে তারা নিয়ে গিয়েও আপনাকে দেখাতে পারে বাড়িতে নিয়ে গিয়ে যেটা বলবেন আমাদের এখান থেকে আপনাদের বাড়িটা কোথায় তাহলে বাড়িটা স্টেশনটার হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখন সেল চলছে এখন একটার সাথে আরেকটার সেল পাওয়া যাচ্ছে একটার সাথে আরেকটা হ্যাঁ আরেকটা ফ্রি পাওয়া যাচ্ছে সেই জুতোগুলো কেমন হবে বলতে পারছি না আর একটু দামির দিকে চলে গেলে ওটা পাঁচশো ছশো সাতশো যেমন নেবেন তেমন তার দাম আর কি তো দোকানে হ্যাঁ অজন্তা তো খুবই ভালো আজকাল সবার পায়ে পায়ে মহিলা থেকে পুরুষ থেকে বাচ্চা থেকে সবার পায়ে পায়ে অজন্তা জুতো তারা ব্যবহার করছে অজন্তার তো খুবই ভালো কোম্পানি এটা পুরনো কোম্পানি বাটার ওই তো পাঁচশো ছশো করে এরকম দাম আছে একবার এসে দেখে গেলে ভালো হয় জিনিসটা অনেক রকমের বিভিন্ন রকমের কোয়ালিটির অনেক আলাদা আলাদা দাম তো তাই একবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সব রকমের আমাদের খুব বড়ো দোকান আমাদের দোতলা জুতোর দোকান পুরোটাই জুতো আমাদের আমাদের এখানে সব রকমেই জুতো আছে বয়স্ক মহিলারা আসে বলুন হ্যাঁ হ্যাঁ সব পাওয়া যাবে পাওয়া সব যাবে পাঁচশো ছশো সাতশো এরকম জুতোর বিভিন্ন রকম কোয়ালিটি বিভিন্ন রকম দাম দেখে যাবেন আপনি দেখে গেলে সুবিধা হবে জুতো আমাদের সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন প্রতিদিন সকাল ছটা থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত না আমি দোকানে থাকি না আমাদের অনেক লোক থাকে আর কি সন্ধ্যে ছটা নয় আটটা পর্যন্ত খোলা থাকে হ্যাঁ ভুল করে বলে ফেলেছিলাম সন্ধ্যে হুম সন্ধ্যে আটটা আটটা পর্যন্ত খোলা থাকে সকাল ছটা থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনেক লোক আছে আপনাকে দেখিয়ে দেবে কোনো অসুবিধা হবে না পক্ষে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আসবেন আসবেন আচ্ছা